আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে চাই সেটি হল পৃথিবীর কোথাও বলতে আমার ভারতবর্ষের মধ্যেই একটি জায়গা যেটি ভূস্বর্গ নামে পরিচিত সেটি হল জম্মু ও কাশ্মীর আমি এই জম্মু ও কাশ্মীর সম্পর্কে টিভিতে বা মোবাইলে অনেক রকম ভিডিও দেখে আমার সেখানের প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছে এবং আমি সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যেমন গুলমার্গ যেমন হচ্ছে শোন শোনপ্রয়াগ যেমন হচ্ছে ওখানকার কাশ্মীরের শ্রীনগর এইসমস্ত জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মোহিত হয়েছি এবং অনেকদিনেরই ইচ্ছে আমার ওখানে ঘুরে আসার তাছাড়াও এই সমস্ত জায়গা ছাড়াও ওখানে আমার প্রিয় ভগবান মহাদেবের অমরনাথ মন্দির যাত্রা করার খুবই ইচ্ছে তাই আমি এই সমস্ত কারণে আমি জম্মু ও কাশ্মীরে ঘুরতে যেতে চাই